পশ্চিমবঙ্গে শিল্প কারিগররা হিসাবে পশ্চিমবঙ্গে আমি মনে করি রঙ রঙ হচ্ছে পশ্চিমবঙ্গের ঐতিহ্যবাহী শিল্প প্রাকৃতিক রঙ ব্যবহৃত হয় যা স্থানীয় উদ্ভিদ বা খনিজ পদার্থ থেকে পাওয়া যায় এ এই রঙগুলি সাধারণত দাগ বা নাসা নাসার জন্য ব্যবহৃত হয় এবং তাদের মধ্যে একটি বিভিন্ন গুরুত্বও থাকে গুরুত্ব থাকে এবং সেগুলো ব্যবহার করে আমরা শিল্প কাজে ব্যবহার করি আর হাতের কাটা কাপড় কাপড় হচ্ছে আমাদের ভীষণ মানে হচ্ছে পশ্চিমবঙ্গের একটা বড়ো শিল্পর মধ্যেই পড়ে যেমন হচ্ছে পশ্চিমবঙ্গের বিভিন্ন হাতে কাটা কাপড় জামদানি শাড়ি এবং বিভিন্ন তন্তুও হিসাবে ব্যবহৃত হয় এই কাপড়গুলি নকশা এবং রঙের বৈচিত্র্য এইগুলো দিয়ে বিভিন্ন নকশা করে অনেকেরই শিল্পতে আমাদের চলে প্রচুর পরিবার তাদের উপার্জন করে এবং চালায় আর হাতের খোদাই করা কাঠ হাতের খোদাই করা কাঠে বিভিন্ন ডিজাইন করে সিংহাসন বানিয়ে বা খাটের উপর যে ডিজাইনগুলো হয় সেইগুলো করেই হচ্ছে প্রচুর মানুষের পেট চলে বা আআয় উপার্জন করা হয় তো হ্যাঁ এই হিসাবে আমরা এইগুলো ও ব্যবহার করি প্লাস হচ্ছে কাঠের মন্দির কাঠের হচ্ছে বিভিন্ন শো পিস যেগুলো ঘরে আমরা সাজানোর জন্য ব্যবহার করে থাকি এইভাবে আমাদের কাঠ কাপড় এবং রঙ এগুলো পশ্চিমবঙ্গে পোচুর মানুষের শিল্প গান গান গেয়ে মানুষ প্রচুর শিল্প বা অর্থ অর্জন করে থাকে তাদের প্রফেশান হয়ে থাকে তারা সেই জিনিসগুলো করে গ্রামে গ্রামে গান করে স্টেজ প্রোগ্রাম করে সেগুলো দিয়ে মানুষের অর্থনৈতিক বা সংসার চলে এই হিসাবে মানুষ প্রচুর আমাদের ওয়েস্ট বেঙ্গলে প্রচুর মানুষ রয়েছে তারা এই জীবিকাগুলো থেকেই নিরভির নির্ভর করে চলে তো অবশ্যই এগুলো গুরুত্বপূর্ণ আমাদের জন্য